আমাদের ভারতে স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই উন্নত উন্নত দিকে অন্য দেশ থেকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা পরিষেবা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই উন্নত থাকার কারণে আমাদের ভারতকে একটা অন্য নজরে দেখা হয়ে থাকে অন্য দেশের মধ্যে পার্থক্য করতে গেলে আমাদের ভারত এক নম্বর স্বাস্থ্য ব্যবস্থার কেন্দ্রে স্থাপিত রয়েছে তার মধ্যেও আমাদের হাসপাতাল সাইডগুলো অনেকটাই সুন্দর এবং পরিষেবাও ভালো ভাবে পাওয়া যায় যেমন নার্সরা নার্স ডক্টর সব সময় রেডি থাকেন রোগী এলে তাদের মধ্যে পরিষেবা দেওয়ার জন্য চব্বিশ ঘণ্টা ক্লিনিক খোলা থাকে এবং অন্যান্য জায়গায় দেখতে গেলে হাসপাতাল অপরিচ্ছন্ন থাকে যেমন এ হেথা হোথায় প্লাস্টিকের টুকরো আর পড়ে থাকে সেগুলো পরিষ্কার করা অনেকটাই উচিত কারণ রোগী থাকলে রোগীর সমস্যা হতে পারে এবং দীর্ঘ সারি দীর্ঘ সারি অনেক দিন ধরে হাসপাতালে আরে রোগী আরে থাকলে অনেকটা চিকিৎসা না পাওয়ার করণে ডাক্তার না ডাক্তার নার্স না থাকার কারণে চিকিৎসা পায় না রোগী মৃত হতে পরে তার জন্য এটাও ঠিক করা উচিত এবং এবং ক্রয় ক্ষমতা ক্রয় ক্ষমতা আমরা যদি রোগী যদি কোনো দিনও হাসপাতালে যায় বেড কিংবা বেড পায় না এবং ডাক্তারও থাকে না নার্স থাকে না তার জন্য আমাদের সরকারকে ওটা ঠিক করা উচিত এবং তাড়াতাড়ি ঠিক করা উচিত তার জন্য আমাদের সরকারকে কোনো একটু ব্যবস্থা নিতে হবে পরিষেবা আমাদের অন্য আমাদের থেকে অন্য দেশের পরিষেবা অনেক খারাপ তাড়াতাড়ি ঠিক করতে হবে ডাক্তারও পাওয়া যায় না নার্স পাওয়া যায় না ক্লিনিকও খোলা থাকে না তার জন্য অনেকক্ষণ আমাদের বাইরে থেকে ওষুধ আনাতে হয় আমাদের দেশের মধ্যে পশু গাছপালা থেকে আমরা অনেক ওষুধ পাই যা আমরা ভারতে খরচা অনেক কমিয়ে দেয় এবং অন্য দেশ থেকে ওষুধ আনাতেই হয় না তার জন্য আমরা ভারতকে স্যালুট জানাতেও রাজি থাকি এবং ভারতের মধ্যে অনেকগুলো হসপিটালও রয়েছে যার মধ্যে অনেক ভালো ভালো ডাক্তার এবং অপরেশন থিয়েটারও রয়েছে যার মধ্যে আমাদের হাসপাতাল যে দিন অপারেশনের কোনো থাকে অন্য দেশে অন্য অন্য ইয়ের মধ্যে হাসপাতালের মধ্যে ট্রান্সফার করতেও রাজি থাকা থাকেন এবং সব সময় অ্যাম্বুল্যান্স আর পরিষেবা পাওয়া যায় এবং সব সময় ডাক্তার পরিষেবা নার্স পরিষেবা ওষুধ ক্লিনিক সব সময় সরকারি ব্যবস্থা একবারে রেডি থাকেন